যেহেতু আমরা গ্রাম এলাকায় বাস করি এবং বাজারে বলতে গেলে কৃষিরা যেভাবে বাজারে মানে বিপদে পড়ে অনেক সময় যেহেতু আমাদের এখানে চাষবাস অনেকটা কমে গেছে সেই কারণে বেশিরভাগটা এখানে ধরো বীজ পেতে সমস্যা হয় ধানের সার তারপর বিভিন্ন স্প্রে টেস্প্রে এগুলো পেতেও সমস্যা হয় অনেকটা কমে গেছে আগেকার তুলনায় এখন অনেকটাই ধান চাষ বা যে কোনো চাষ কমে গেছে এবার শাক সবজি চাষ করতে গেলে তার একটা সার আছে সেই সারগুলো এখন পাওয়া যায় না তো সেই কারণে সরকাররাও সেইভাবে তাদেরকে হেল্প করছে না তো তারাও পাচ্ছে না এবং আমাদেরও সমস্যা হচ্ছে ওই চাষ না করতে পারলে হচ্ছে কী আমরাদেরও বাজারে অনেক দাম জিনিসপত্রের শাক সবজি চাল ডাল এগুলোর দামও বাড়ছে সেই কারণে আমাদেরও অসুবিধা হচ্ছে আর কৃষিরা আরও বেশি বিপদে পড়ছে কারণ এতো চিন্তা কী যে জিনিসগুলো সারটার পাওয়া যাচ্ছে সেগুলোর দামই হচ্ছে আর দামি জিনিস ধরো অনেকটাই দাম বেড়ে যাচ্ছে সেগুলো দিয়ে যদি চাষ করে পরে যদি কোনোভাবে লোকসান হয় যারা গরিব কৃষি তারা কী তাদেরকে কী তাদের কী হবে তারা এই এতো দামি জিনিসপত্র কিনে নেওয়ার পরে যদি কোনোভাবে লোকসান হয়ে যায় তখন তো অনেক ক্ষতি হয়ে যাবে তাদের তো সেই কারণেই কৃষিরা প্রচণ্ডভাবে অসুবিধায় পড়ে